হ্যাঁ ব্যবসা বাণিজ্য চলছে ভালো ওই চলছে মোটামুটি তা এখন ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তা এখন ওই মিনিকেট চাল কেমন যাচ্ছে গো আর বস্তা বলো কেজি দরে বলো দুজনই তো একই ব্যবসার মধ্যে যুক্ত ও এ একই চলছে মার্কেট তো যেই ইয়ে আছে তো হুম আচ্ছা নূতন এ কিছু এতে ঢুকেছো না কি হুম মাল নিচ্ছ তো ও ওখান থেকে না আমি আবার ও চেঞ্জ করলাম সেই জন্যই ওই মাসখানেক মতো হলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে রাখলাম তাহলে হুম হুম